আমি এই তলের সম্পর্কে মজা পাই যে মাছ ধরতে খুব আনন্দ পাই মাছ

মাছ ধরাটাই আমার পেশা আমি মাছ ধরতে খুব ভালোবাসি মাছ আমাদের যখন আষাঢ় মাসে জল হয় তখন আমাদের মাঠে বিভিন্ন রকমের মাছ হয় এটা আমি জাল পাতনা জাল দিয়েও ধরি বা ছিপ ফেলেও মাছ ধরি এই মাছ ধরাটাই আমার খুব আনন্দ হয় মাছ ধরতে এবং এই মাছ আমাদের যখন নূতন জল হয় মাঠে তখন আমাদের মাঠে কত রকমের মাছ হয় শোল মাছ কই মাছ বা ট্যাংরা মাছ